আমার কাছে যে পণ্যটি রয়েছে সেগুলি সেটির সম্বন্ধে কিছু পজিটিভ বলতে হলে বলতে হয় যে এটি একটি জামা বা শার্ট এটি সম্মন্ধে পজিটিভ বলতে হলে এটি রংটি খুব সুন্দর এবং টেকসই এবং এটি পরেও বেশ আরাম তাই এটি পরে আমি যথেষ্ট খুশি এবং এটি যথেষ্ট ভালো